আমি যখনই কোনো ফার্মিং বা বিভিন্ন চাষাবাদের জন্য ব্যবসায় কাজকর্মের জন্য পশু নির্বাচন করবো তখন আমি ভালো শংকর প্রজাতি বা হাইব্রিড ধরনের পশু বা প্রাণীদেরকেই নির্বাচন করবো কারণ এই ধরণের পশু বা প্রাণী আমাদের বেশি পরিমাণে দুধ বিভিন্ন মাংস ডিম এসব ইত্যাদি দিয়ে থাকে এছাড়াও এইসব প্রাণীদের বড়ো করে তোলার পর আমাদের ব্যবসায়িকভাবে সফল লাভ হয়ে থাকে এইসব প্রাণীদের খোঁজার ক্ষেত্রেও আমরা বিভিন্ন পরামর্শদাতার কৌশল নিতে পারি তাদেরকে জিগাস করে বা বিভিন্ন সহায়ক সংস্থাকে কাছে লোন নিয়ে তাদের পরামর্শেই নির্দিষ্ট ফার্ম থেকে আমরা এগুলো কিনে থাকতে পারি এইসব কারণে আমাদের ব্যবসা যেমন সফলভাবে গড়ে উঠবে তেমনই বিভিন্ন ব্যবসায়িক সাফল্যের পর লাভের মুখও দেখতে পারবে সাধারণ মানুষ